হ্যাঁ হ্যাঁ এখা থাকার হ্যাঁ থাকার থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে এখানে মাছের পাঁচ হাজার টাকা দিলেই এখানে সমস্ত মেনটেন করা যায় মা হ্যাঁ মাসে দুবার দেখতে আসতে পারবে খাওয়া দাওয়াও সকালে টিফিন আছে দুপুরে মাছ ভাত আছে রাত্রে নিরামিষ তরকারি ডাল এরকম একটা একটা ঘরে দুটো করে বাচ্ছা থাকে ও আটটার পরে আটটার পরে কেবিনে এসে কথা বলবে ওই মাসে একবার রবিবার দেখে বাড়িতে নিয়ে আসবে সরকারি ছুটিগুলো পড়লে ও হ্যাঁ হ্যাঁ এলাও করি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখছি